আঁকা ছিলো পড়াশুনোর পাশাপাশি আমার একটা শখ ছোটোবেলার থেকেই নিজে চেষ্টা করতাম কী করে ছবি আঁকবো পড়ার বইয়ে বিভিন্ন রকমে ছবি ফলের ছবি গাছের ছবি পাখির ছবি দেখে দেখে আঁকার চেষ্টা করতাম সেইগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতাম তো বাবা সেগুলো লক্ষ্য রাখতেন বাবাই আমাকে ফটোসেশনে সাহায্য করতেন তো বাবাই আমাকে ভর্তি করে দিয়েছিলেন আঁকার স্যারের কাছে তো সেখানে আঁকা শেখার পরে অনেকটা যে কাঁচা হাত ছিলো আঁকার ক্ষেত্রে অনেকটা হাতটা পেকেই যায় বলতে পারি তো সেইমতোভাবে আমি চেষ্টা করতাম বিভিন্ন আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো একবার কালী পুজোর সময় আমাদের গ্রামের যে ক্লাব ছিলো সেখানে একটা আঁকার প্রতিযোগিতা হয়েছিলো সেখানে চল্লিশজনের মতো অংশগ্রহণ করা হয় আমাদের প্রতিযোগিরা তো তার মদ্যে যেমন খুশি তেমন আঁকো ছিলো প্রতিযোগিতা তো যে যার ইচ্ছা মতো আঁকার জন্য ব্যবস্থা করা হয় তো আমি সকাল থেকে গিয়ে বসেছিলাম ঠিক কখন আঁকা শুরু হবে তো থাকার পরে যখন আমাকে আঁকার জন্য বলা হলো সেখানে আমি এঁকেছিলাম স্বামী বিবেকান্দের ছবি খুব মনোযোগ সহকারে ধ্যানের স ধ্যান সহকারে আমি ছবিটা এঁকেছিলাম সুন্দর করে আঁকার পরে সেটাকে রঙ করলাম গেরুয়া রঙ করলাম রঙ করে আমি জমা দিলাম কমিটির কাছে তো কমিটির যে সমস্ত দাদারা ছিলেন তারা পরে বিচার করে দেখলেন যে যতোগুলো আঁকা জমা পড়েছে সব থেকে সুন্দর হয়েছে আমার আঁকাটা তাই আমাকে প্রথম বলে ঘোষণা করলেন সেখানে উপস্থিত ছিলেন আমার জ্যাঠামশাই তো জ্যাঠামশাই ছবিটা দেখার পরে যেন খুশি হলেন এবং তিনি এতোই খুশি হলেন যে ওই ছবিটা তিনি ওদের কাছ থেকে নিলেন কমিটির কাস থেকে নেওয়ার পরে তিনি ওই ছবিটাকে বাঁধাই করে নিয়ে আসলেন বাড়িতে এনে জ্যাঠামশাই যে তার বসার ঘর ছিলো যেখানে সবার সঙ্গে বসে আড্ডা মারতেন তাস খেলতেন সময় কাটাতেন সেই বসার ঘরে সুন্দর করে ওই আমার ওই আঁকা ছবিটা জ্যাঠামশাই বাঁধিয়ে রেখে দেন তাই এখন আমি অনেক বড়ো হয়েছি সেই ছবিটা আজও আছে যখনই আমি জ্যাঠামশাইয়ের বাড়িতে যাই বসার ঘরে ছবিটা দেখি এবং আমার সেই আগের কথা মনে পড়ে এ এক অত্যন্ত অন্য রকম অভিজ্ঞতা যে তখন তো অতো বুঝতে পারি নি একটা প্রতিযোগিতায় আঁকতে হয় তাই এঁকেছিলাম প্রথম হয়েছিলাম কিন্তু আজ বুঝতে পারি ছবিটার তাৎপর্য কী সেই গেরুয়া রঙ কেন করা হয়েছিল গেরুয়া রঙ কীসের প্রতীক ত্যাগের প্রতীক সেটা আজ আমি বুঝতে পারি এবং ছবিটা আজও জ্বলজ্বল করছে স্বয়ং জ্যাঠামশাই আমাকে আশীর্বাদ করেচিলেন যে তুমি অনেক বড়ো হও হয়তো সেইভাবে আশা পূরণ করতে পারি নি আঁকার দিক থেকে কিন্তু এই যে আঁকাটা আমার জীবনের প্রথম হয়েছিলাম প্রথম বারেই এটা আজও আমাদের এক অত্যন্ত আনন্দের স্মৃতি এটা আজও আমাকে আনন্দ দেয়